হ্যাঁ বলছি দাদা আপনি জুতো বিক্রি করেন আচ্ছা বলছি যে কোন কতো নম্বর জুতো হলে আমার ঠিকঠাক হবে

আচ্ছা অনলাইন নিলে আমি সাইজ সিলেক্ট করতে পারি না এবার কিছু লোকাল ব্র্যান্ডেড নিলে সেটা আমার পায়ে ইনফেকশান হয়ে যায় তো সে ক্ষেত্রে কোন জুতোটা পরা উচিত আচ্ছা ব্র্যান্ডেড সাজেস্ট করছেন ব্র্যান্ডেড তো এখন অনেক অনেক ব্র্যান্ডেড হয়ে গেছে আর অনলাইনে সব ব্র্যান্ডেড কি অ্যাভেলেবেল আচ্ছা কোন ব্র্যান্ডেড সব থেকে ভালো হবে বা স্নিকার স্নিকার হলেই সব থেকে কমফারটেবেল হবে ঘরেও পরা যাবে বাইরে কোথাও রাইটে গেলে সেটাও সুবিধা হবে তো সে ক্ষেত্রে স্নিকারটা যদি আপনি সাজে সাজেস্ট করেন আচ্ছা পায়ের মধ্যে ঘামবে বা ইনফেকশান কিছু হবে না আচ্ছা আর মানে কোনো এক্সট্রা মানে বা বিল ফিল কিছু নেয় কি অনলাইনে আচ্ছা ওকে ওকে ওকে প্লিস প্লিস হ্যাঁ